আমাদের ভারতে অনেক ব্যবসায়ী এবং শিল্পপাতি এবং নেতারা আছেন যারা আমাদের ভারতকে সামাজিক দিক দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক উন্নতি করেছে তাছাড়া শিল্পর দিক দিকে বাণিজ্যের দিক দিকে সবদিক দিকেই উন্নতি করেছে যেমন আগে দুয়ারে দুয়ারে রেশন থাকেনি রেশনের দোকানে গিয়ে লাইন দিয়ে রেশন নিতে হতো কিন্তু এখন রেশন ব্যবস্থাটাকে এতোটাই উন্নত করেছে যে বাড়ি বাড়ি এসে রেশন পৌঁছে দিয়ে যাচ্ছে তাছাড়াও বাড়ি বাড়ি এসে সরকারের মাধ্যমে কম পয়সায় আমাদের এখানে সবজি দিয়ে যাচ্ছে এইসব দিক দিকে অনেক কিছুই উন্নতি করে দিয়েছে সরকার অনেক ব্যবস্থা নিয়েছে তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার কারণের জন্য অনেক দরিদ্র পরিবারই আছে যারা ডাক্তার পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারেনা বড়ো কিছু শরীরে অসুবিধা হলে অপারেশান করতে হলে তখন তারা কিন্তু করতে পারেনা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তারা সহজেই তাদের রুগীদের চিকিৎসা করাতে পারে যাতে আমাদের সাধারণ মানুষের অনেক উপকারিতা পায় এছাড়াও আরও নানান রকমের অনেক অনেক সুবিধাই আমাদেরকে দিয়েছে যেমন আমাদের কৃষিকাজের জন্য বীজ কি আগে দোকান থেকে কিনতে হতো এখন এক একটি করে গ্রামে সরকারি দোকান করে দিয়েছে যেই সরকারি দোকান থেকে গিয়ে আমরা খুব অল্প পয়সার মধ্যেই বীজ কিনতে পারি ধানের বীজ এমনি অন্যান্য সবজির বীজ আলুর বীজ সবকিছু কিনে আমরা লাগাতে পারি এছাড়াও অনেক জায়গায় আছে সরকারি মিনি স্থাপন করে দিয়েছে যার মাধ্যমে আমরা অল্প পয়সাতেই সহজেই জমিতে জল দিতে পারি এগুলি আমাদের ভারতের দেশের পক্ষে খুবই উন্নত হয়েছে কারণ কৃষি ছাড়া তো কোনো কিছুই চলে না কোনো ব্যবসাই চলে না চাল ব্যবসা করতে গেলেও আগে ধানের প্রয়োজন হয় ধানটা ধান দরকার হলে আগে কৃষিকাজ করতে হবে তবে সবকিছুর জন্যই কৃষিকাজটা সবথেকে বেশি দরকার তাই কৃষি দিক দিকে অনেকভাবে উন্নতি করেছে এখন আমাদের দেশেও তৈরি হয়েছে নানান রকমের কৃষিকাজের জন্য জিনিস তৈরি হয়েছে যেগুলি দিয়ে কৃষিকাজ করতে অনেক সুবিধা হয়ে থাকে রেশন দোকানে আগে পয়সা দিয়ে জিনিস নিতে হতো কিন্তু এখন বিনা পয়সাতে কিছুদিন হলো জিনিস পাওয়া যাচ্ছে আটা সবজি তারপরে চাল কেরোসিন তেল অনেক কিছুই পাওয়া যাচ্ছে যা দিয়ে আমাদের সংসারের অনেকটাই উন্নতি হচ্ছে আয় তাই আমরা সরকারের কাছে খুবই আমরা অনুপ্রেণিত এইসবের জন্য আগের জিনে যেগুলো ছিল এখনকার যুগের দিকে অনেকটাই উন্নতি বলে আমার মনে হয়